গ্রামের তরুণরা কৃষিকে পেশা বা জীবনযাত্রা হিসাবে সর্বদাই দেখতে চায় এবং তারা ন্যুনতম কিছু উপায় দেখেছেন যেমন বর্তমানে ড্রোনের সাহায্যে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করার বিভিন্ন পদ্ধতিগুলি কাজে লাগাচ্ছে এবং ধান কাটার জন্য বা গম কাটার জন্য ক্রপ কুইজার বলে যে মেশিন রয়েছে তাকে কাজে লাগাচ্ছে